আমার এখন এলপিজি সংযোগ আছে এবং কারণ আমি একটা অভিজ্ঞতা হিসেবে বলতে পারি আগেকার দিনে যে উনুনে রান্না করা হতো অর্থাৎ উনুনের মধ্যে কী হতো খড় এবং কিছু পরিমাণে কেরোসিন তেল দিয়ে রান্নাটা করা হতো এবং খড় কেরোসিন তেল দিয়ে রান্না করার জন্য আপনাকে একটা সময় একমাত্র খড়ের জোগান দিয়ে সব নিয়ে এসে জোগাড় করে রাখতে হতো এবং কাঠ খড় দিয়ে আপনাকে রান্না করতে এবং কাঠ খড়ে রান্না হতে একটু বেশি সময় লাগত অনেক সময় লেগে যেত এক ঘণ্টা হতে লাগত ভাত প্রায় ফুটতে এবং সেই আগুনটা যদি একবার নিভিয়ে দেওয়া যেত তাহলে তারপরে কিন্তু আর আগুন লাগানো যেত না কারণ খড় প্রায় তখন শেষ হয়ে যেত এবং কাঠের জোগান আস্তে আস্তে কমে যেত এবং কেরোসিন তেল তো অনেক তখন বেশি একটু দামে বিক্রি হতো সুতরাং কেরোসিন তেল দিয়ে এটা সেটা করাও সম্ভব ছিল না এই কেরোসিন তেল তো মানুষ নিজের দৈনিক যে জ্বালানিটাও মেটাতে পারবে তা এত কিছুর জন্য তখনকার দিনে কাজে তো অসুবিধা হতোই এখন এলপিজি আসার পর থেকে মানুষের সবথেকে বেশি সুবিধা হয়েছে সময়টা অনেকটা কমেছে এবং এখানে যখন খুশি পরিমাণে রান্না করে যেতে পারে এবং আমার বাড়িতে এলপিজি এখন রয়েছে তাই কোনো অসুবিধা হয় না কিন্তু যাদের বাড়িতে এখন এলপিজি গ্যাস আসেনি তাদের এই উনুন দিয়ে রান্না করত এখনো কয়লা এবং কয়লা কাঠ ইত্যাদি দিয়েও এবং কেরোসিন দিয়েও তাদের জীবনযাপন চালাতে হয়